পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে রীতিনীতিগুলোর মধ্যে সবচেয়ে বড় যে উৎসব যে আমাদের সেটি হচ্ছে আমাদের বাঙালির দুর্গা পুজো যা ভারতবর্ষ তথা বিশ্ব ইউ ইউনেস্কো তরফ থেকে আমাদের কালচারা কালচার অফ হেরিটেজ যে তকমাটি পেয়েছে আমাদের কলকাতার দুর্গা পুজো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগে বলা হতো দুর্গা পুজো এখন দুর্গ উৎসব বলা হয় যেহেতু পুজো থেকে এটা উৎসবে ট্রান্সফার হয়েছে কারণ পোত প্রত্যেক ধরনের প্রত্যেক রকমের মানুষ এই উৎসবের ভাগ এবং অংশগ্রহণ করে থাকেন এর ফলে সাংস্কৃতিক এই দুর্গা পুজোর মধ্য দিয়ে সাংস্কৃতিক আদান প্রদান আমাদের পশ্চিমবঙ্গে সেটি ঘটে মানে ঘটে চলে এবং এছাড়াও চড়ক পুজো যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল এবং প্রধানত এই চড়ক পুজো হয়ে থাকে চৈত্র মাসের এক একদম শেষ দিনে যেটি আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য যেমন ঐতিহ্যশালী একটি কি বলবো একটি পার্বণ যেমন বলা হয় তেরম শিবের গাজন মেলা চড়ক পুজোর সাথে যেটি অনুষ্ঠিত হয় তেমনি জামাইষষ্ঠী তার কিছুদিন পরই যেমন রয়েছে জামাইষষ্ঠী জামাই নতুন বিয়ে হওয়ার পর শ জামাই শ্বশুর বাড়িতে তাদেরকে শ আ আদর আপ্যায়ন করে তাদেরকে খাবারদাবার যে অতিথি যে আপ্যায়ন করা হয় সেটি জামাইষষ্ঠীতে পরিণত এবং আমাদের বাঙালিদের মধ্যে সে এই উৎ এই মানে এই পার্বণটি খুব ঘরে ঘরেই এই এই জিনিসটি ঘটে এবং এছাড়া তার কিছুদিন পর পয়লা বৈশাখ রয়েছে পয়লা বৈশাখ বাঙালিদের কাছে অত্যন্ত একটি গর্বের দিন যে বাঙালিদের তারপর যে ঘরে ঘরে আমাদের দুর্গা পুজোর পরই যে প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে যে সাং ঐতিহ্য সব লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো মা দুর্গার পুজোর এক সপ্তাহ পরই লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় প্রত বাঙাল প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বাংলার ঘরে ঘরে যে লক্ষ্মীর পুজো হয় এবং লক্ষ্মী পুজোর ফলে সেই বা ঘরের সুখ শান্তি সমৃদ্ধির ফলে মানে আয় মানে ওই সুখ সমৃদ্ধির সমৃদ্ধির জন্য এই পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও বাঙালিদের মধ্যে যে এই তোমার ভ্রাতৃত্ব এবং দিদির মধ্যে যে একটা বন্ধন সেরকম করে রা রাখিবন্ধন যেমন অনুষ্ঠানটি প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে যেমন হয় তেমনি এখন রাখিবন্ধন বলতে গেলে সরকারি একটা অনুষ্ঠানের দ্বারাও কিছু কিছু রাস্তার মোড়ে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয় এছাড়া ভাইফোঁটা যেমন বাংলা কালী পুজোর পর পরই ঠিক এই ভাইফোঁটা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এবং এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য রীতিনীতিগুলো রয়েছে এবং তার সে পরম্পরাভাবে আমাদের এই বাংলার যেসব মানে সাংস্কৃতিক এই আমাদের ঐতিহ্য আমরা তা পা চলে আসছে ঐতিহ্য এবং সাফল্যর সাথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি